হ্যাঁ বলছি এটা কি ট্রাভেল এজেন্ট হ্যাঁ বলছিলাম যে হচ্ছে আমরা সামনের কোনো একটা উইকে দীঘা ঘুরতে যাবো আপনাদের ওখান থেকে কি এখন দীঘার বাস ছাড়া হবে সামনের উইক মানে ধরুন ওই ভাইফোঁটার পরের কিছু দিন বাদে এখনো ডেট আমাদের কিছু ঠিক হয় নি ঠিক হলে সেটা জানাবো আচ্ছা আমরা কিন্তু সাত আটজন যাবো ঠিক আছে কেমন কি ভাড়া পড়বে সেটাও আমাদের কিন্তু জানাতে হবে হুম মাত্র সাত আটজন ওই জন্য বলছিলাম যদি আপনাদের বড়ো বাস ছাড়েন তাহলে ওই বাসের সাথেই চলে যেতাম আর কি হ্যাঁ হ্যাঁ তাদের সাথেই সাত আটজন এবার দেখুন বাসে যেরকম সবাই যাবে সেরকম যেরকম ভাড়া পড়বে সেরকমভাবে আপনি বলবেন যে পার হেড কেরকম কি পড়ে সেরকমভাবে আমরা করে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সাত আটজন যাচ্ছি তাহলে সেরকম একটা মানে ওখানে খাওয়া দাওয়াও আপনারাই দেবেন না আমাদেরকে নিজে থেকে করতে হবে ও আচ্ছা আমরা কিন্তু দু তিন দিনের জন্য যাবো ঠিক আছে মানে আমরা দীঘাটা পুরোটা দেখতে চাই আর কি সেরকমই আর কি হ্যাঁ সে ফ্যামেলির কেউ গেলে সেটা নয় আপনাদেরকে জানানো হবে কিন্তু আপাতত মনে হয় নি ফ্যামিলির কেউ যাবে আমরা সাত আটজনই যাবো তো সবটা কখন কি বেরোবেন আমাকে একটু সব তালিকাটা জানিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ আর যেমন বাসটা দেখতে যেমন ভালো হয় মানে বাসে যেন যাতায়াত করতে সুবিধা হয় এই রকম একটা বাস দেখবেন ঠিক আছে আমাদের আবার বন্ধুদের মধ্যে একজন বমির বমির রুগী আছে ঠিক আছে তো তার জন্য স্পেশালভাবে নিয়ে যাবেন হ্যাঁ সিটগুলো ওই কমফর্টেবেল তো হ্যাঁ মানে সিটগুলো কমফর্টেবেল হলে ও এমনিতেই চলে যেতে পারবে তাহলে ওই কথাই রইলো যেদিন হবে তাহলে জানিয়ে দেবেন আচ্ছা তাহলে মাঝে আর একবার কন্ট্যাক্ট করে নেবো আপনার সাথে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে